আমি গাছ পালা লাগাতে খুবই পছন্দ করি আমি যখন ছোটোর থেকেই আমি আমার বাপের বাড়িতে গাছ পালা লাগাতাম শীতকালে ফুল গাছ থেকে শুরু করে সবজি সবকিছুই আমি নিজের হাতে লাগাতাম এখন বিয়ে হওয়ার পরেও আমি শ্বশুর বাড়িতে এসে নানা রকমের ফুল সবজি এসবের চাষ করি চাষ করার জন্য দোআঁশ মাটি হলে খুব ভালো হয় তাতে গাছ খুব সুন্দরভাবে বড়ো হয় তাতে গোবর সার দিতে হবে তারপর ইউরিয়া দিতে হবে তাতে গাছের ফলন ভালো হবে পোকা না ধরার জন্যে গাছে কীটনাশক মাঝে মাঝে স্প্রে করতে হবে শীতকালে ফুল থেকে সবজি সব ভালো হয় খুব সুন্দর ফুল ফোটে গাছে যখন ফুল হয় তখন সেই ফুল দিয়ে মালা গেঁথে ঠাকুরের পুজো হয় ঠাকুরের গলায় পরানো হয় মালা শীতকালের সবজি খুব সুন্দর তাতে কোনো বিষ নেই বাজারের সবজিতে যেই বিষ পাওয়া যায় সবজিতে যে বিষ দেওয়া হয় তাতে মানুষের শরীরের খুব উপকারও হয় উপকার হয় কিন্তু নিজের হাতের লাগানো সবজিতে কোনো ক্ষতিকারক কোনো ইয়ে থাকে না যাতে আমাদের শরীরের কোনো অসুবিধা হয় না